হ্যাঁ হ্যাঁ বলুন কে বলছেন দামটা আছে এটা একশো টাকা করেই যেটা আছে খুব ভালো চাল এটা হ্যাঁ একটু বেড়েছে এখন এই মাসটায় একটু বেড়েছে ও আগে ছিল এখন কুড়ি টাকা বেড়েছে একশো টাকা হয়েছে খুব ভালো চাল আগের তুলনায় চালটা একটু ভালো পরিষ্কার হুম খুব সরু হল আপনি কতটা নিতে চান ঠিক আছে একটু বেশি নিলে পরিমাণটা একটু কমিয়ে দেব আর কি দেখে শুনে ঠিক করে দেব কীরকম দরকার কত কেজি দরকার কীরকম আপনার লোকগুলো হবে সেরকমটা তো আপনাকে তো বলতে হবে না আচ্ছা ঠিক আছে পাওয়া যাবে আমি দেখে শুনে করে দেবো ঠিক দামটা আর যদি নম্বর দেওয়া থাকে না আর কমানো যাবে না ওইটাই আমার লস হয়ে যাবে না হুম আচ্ছা আর কবে অনুষ্ঠান বাড়ি কবে দরকার অনুষ্ঠান বাড়িটা কবে হ্যাঁ ঠিক আছে আপনার দর ঠিক করে দেবো চালটা একটু দেখে যান হুম হুম আচ্ছা দেখে শুনে করে দেবো চালটা খুব ভালো নতুন এসেছে তো খুব ভালো হুম আরও আছে অন্য আছে দোকানে এসে দেখে যান কোনটা কী আপনার পছন্দ হবে তবে বাদশাভোগ চালটা ওইটাই খুব আছে ভালো সবথেকে এটা এটাই নিন হ্যাঁ দামটা তো মানে বেড়ে গেছে না যার জন্যে তো এখানেও তো এবার বাড়াতে হবে হুম হ্যাঁ আচ্ছা আপনার দেখে শুনে ঠিকঠাক করে দেবো ঠিক হুম

আপনি কত দাম বলছেন আপনি কীরকম বলছেন আর কি না এতটা কমে তো দেওয়া যাবে না দাদা নব্বইটাই ঠিক আছে হুম চালটা একটু দেখে যান না খুব ভালো পরিষ্কার চাল এক কথাতেই পছন্দ হয়ে যাবে দেখলেই পছন্দ হয়ে যাবে চালটা হুম আসুন দেখে যান দোকানে আসুন পাঁচ রকমের পাঁচটা আছে আচ্ছা ঠিক আছে আসুন দেখি করে দেবো ঠিক আছে তাহলে ওই দামটাই থাকবে ওই দামটাই তাহলে থাক হুম হ্যাঁ ওইটাই তো বাজারে বেশি বিক্রি